এখনকার আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতির হিসাবে রান্নাটান্না করি গ্যাস হয়েছে তখনকার এসব ছিল না গ্যাসের কাঠেরই উনোনে এইভাবে আমরা ব্যবহার করতাম এখন সব কারেন্টের বিদ্যুতের হিসাবে মিক্সার মেশিন এই সব রান্নার যন্ত্রপাতিকে কত সুবিধাজনক করে দিয়েছে আমাদের সেটা